আমি পেন্টিং করার সময় যে সৃজনশীল ব্লকের মুখোমুখি হয়েছিলাম সেটি হল এক গ্রীষ্মকালে আমি যখন ছাদের ওপরে বসে পেন্টিং করছিলাম প্রথমে বুঝতে পারিনি যে এতটা গরম লাগবে কিন্তু তারপরে পরে এত রোদের প্রভাব বাড়লো যে আমাকে এতটাই গরম লাগলো আমি বাধ্য হয়ে ঘরের মধ্যে চলে আসলাম এবং সেই ছায়ার মধ্যে বসে আমি পেন্টিংটি কমপ্লিট করে আমার সমস্যার বা যে সৃজনশীল ব্লকের মুখোমুখি হয়েছিলাম সেইটি অতিক্রম করেছিলাম